আগেকার সময়ে যে বড় বড় খেলা সেগুলো জানতে মানুষকে মানুষ মানুষদেরকে হয় চিঠি দেওয়া হতো না হলে কোনো রকম গাড়িতে বা গাড়ি ভাড়া করে রেকর্ড করে সেগুলো গ্রামে গ্রামে প্রচার করা হতো আগে যে মোবাইলে বা সোশ্যাল মিডিয়ার যে চার্টগুলো আগে অতটা দেখা হতো না কিন্তু এখনকার সময় কোনো বড় খেলা ধরুন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোক টি টোয়েন্টি খেলা হোক বা ওয়ার্ল্ড কাপ হোক বড়সড় ফুটবল খেলা হোক বা কবাডি খেলা হোক এখন সোশ্যাল মিডিয়াটাই আপডেট সারাক্ষণ আপনি যখনই সোশ্যাল মিডিয়ায় থাকবেন দেখবেন কোনো না কোনো একটা খেলা দেখতেই পাবেন এই সোশ্যাল মিডিয়াতে যারা আবার একটু খেলা বেশি দেখে তাদের আবার এই সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জগুলোকে মানে ওই খেলার চ্যানেলগুলোকে ফলো করা থাকে তার থেকে নতুন যখন খেলা হয় বা খেলা আসে তখন তারা সবার আগে পেয়ে যায় আমিও একজন খেলোয়াড় এক্ষেত্রে আমিও সোশ্যাল মিডিয়াতে একটু বেশি অ্যাকটিভ থাকি যাতে কোথায় কী খেলা হচ্ছে সেগুলো জানতে পারি আর প্রথম থেকে আমার এই ক্রিকেট খেলাটা আর কবাডি খেলাটা দেখতে খুবই ভালো লাগে তাই যখনই কোনো রকম খেলা হয় তখন আমার স্মার্টফোনে নোটিফিকেশান চলে আসে যে এই দিন এই সময় থেকে এই খেলা আছে আমি সেই দিন সেই সময়ে খেলাটা দেখতে বসে পড়ি আবার টি ভিতে যখন মাঝে সাঝে অ্যাড দেয় তখন এই খেলা যে কখন কী খেলা হয় সেগুলো বলে দেওয়া হয় আগের তুলনায় এখনকার যে সোশ্যাল মিডিয়াতে খেলার প্রচারটা একটু বেশি হয়ে চলেছে দিনের পর দিন মানুষজন এই খেলাগুলো স্মার্টফোনেই দেখে দেখে এখন করে আর বেশি লোক স্টেডিয়ামে বা খেলার মাঠে যায় না যায় যাদের একটু ইচ্ছে হয় যে খেলাটা ওখান থেকে গিয়ে দেখবে লাইভ নেবে খেলাটা সামনাসামনি দেখে একটু বেশি মজা নেবে তারা স্টেডিয়ামে বা খেলার মাঠে যায় আর বেশিরভাগ লোকই এখন তাদের নিজেদের স্মার্টফোনে বা টি ভিতে বসে বসে খেলা দেখে এবং খেলার উপভোগ করে